রুচিতমা রেস্তোরাঁ বলছেন তো বলছি আমি অরিক দত্ত বলছিলাম আমি যে আপনার ওখানে যে ওই খাবারের অর্ডার করেছিলাম আরকি ওই দু প্লেট বিরিয়ানি আরকি তো বিরিয়ানি তো আপনি পাঠাবেন আপনার ডেলিভারি বয়কে দিয়ে কিন্তু সমস্যা হচ্ছে কী আমার খাওয়ার জন্য যে বাসনপত্রের প্রয়োজন হয় গে চামচ আমার কাছে কোনো কিছুই নেই এই মুহুর্তে তো অনুগ্রহ করে আপনারা যদি ওই দু প্লেট বিরিয়ানির সাথে কিছু চামচ আর যদি থার্মোকল বা শালপাতা দুটো পাতা পাঠাতেন সঙ্গে ওই বিরিয়ানির সাথে তাহলে খুবই উপকৃত হতাম কেননা আমার কাছে ব্যবহার করার মতোন থালা বাসন কিছু নেই তো আপনি যখন আপনার পৌঁছাতে পাঠাবেন আপনার স ডেলিভারি বয়কে তখন আপনি সঙ্গে দুটো শালপাতা দুটো প্লাস্টিকের যে চামচ আরকি দুটো চামচও পাঠিয়ে দেবেন কেননা আমার কাছে খাওয়ার জন্য ব্যবহারের যে বাসনপত্র সেই সব কোনো কিছু নেই তো আপনি আমার বিরিয়ানির সাথে ওই চামচ আর পাতাটিও পাঠিয়ে দেবেন এবং এর জন্য যে বর্ধিত অর্থপ্রদান করতে হবে আমি তা বর্ধিত অর্থ দিতেও রাজি আছি আমি আপনাকে বাড়তি টাকাটা অবশ্যই দিয়ে দেব